মাছ ধরতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে পারে যেমন আপনি যদি প্রথমেই বলে থাকেন যে জিয়ে সব জায়গায় তো মাছ ভর্তি হয়ে থাকে না এখানে দেখা যায় যে কিছু এলাকা রয়েছে যেগুলোর ক্ষেত্রে মাছ সব সময় থাকে না কিন্তু পরিস্থিতি অনুসারে মাছ আমদানি হয় আবার সেখানে মাছ পাওয়া যায় না এবার সেটা তো একটা খারাপ অবস্থার মধ্যে পড়ে এছাড়াও রয়েছে প্রাকৃতিক দুর্জয় যদি বলেন যে ঘূর্ণিঝড় বলি বা এমনি যে ঝড় হয়ে থাকে নদীতে বলি সো সেইগুলোর একটা ব্যাপার থাকে সেগুলো খারাপ আবহাওয়া হলে সেক্ষেত্রে মাছের ধরাটা খুবই সমস্যার ব্যাপার হয়ে যায় আর আমি কঠিন পরিস্থিতি বলতে একবারই ঘটেছিলো সুন্দরবনে আমি টোটাল হচ্ছে তিনবার গিয়েছি জায়গাটা আমার খুবই ভালো লেগেছে তা তার মধ্যে একবার গিয়েছিলাম যে মাছ ধরার এতেই আমরা তিন বন্ধু ছিলাম একটা ছোটো খাটো দ্বীপে যেখানে মানে বাঘের কোনো উপদ্রব নেই সেই জায়গায় আমরা মাছ ধরতে গিয়েছিলাম তা গিয়ে সেকানে হঠাৎ করে ঝড় এসে যায় মানে আবহাওয়া খারাপ ছিলো কিন্তু আমরা তো গিয়ে বেশি দিন থাকতেও পারবো না সেই কারণে মাছ ধরতে গিয়েছিলাম তা হঠাৎ করে ঝড়ের প্রভাবে ওখানে আমাদের খুবই পরিস্থিতি খারাপ হয় ওখানে একটা গাছের গোড়ায় আশ্রয় নি সেক্ষেত্রে অসুবিধে হয় আর এছাড়া মোকাবিলায় যদি মোকাবিলা করতে বলেন তাহলে অবশ্যই মানুষের ওখানের বাইরের এর সাথে সম্পর্ক রাখা অর্থাৎ খবর দেখা যে কীভাবে ওখানে ওই কোন দিন ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে সেইগুলো সম্পর্কে অবগত করা যদি সম মানে সম্ভব হয় তাহলে হচ্ছে মানুষজন ওখানে পরিস্থিতির সাথে মোকাবিলা করতে তো পারবে